শাড়ি শাড়ি পরতে প্রত্যেকটা বাঙালি মহিলারাই পছন্দ করে শাড়ির মতন সৌন্দর্য জিনিস নেই কারণ শাড়ি পরলে প্রত্যেকটা মহিলাকেই তার আভ্যন্তরীণ সুন্দর্য ফুটে ওঠে আমি যখন কেরালায় ঘুরতে গেছিলাম ওখান থেকে কোরিয়াল বেনারসি এনেছিলাম সেই কোরিয়াল বেনারসিটা এতো সফট এবং এতো হালকা যে আমি যখন পরেছিলাম মানে এতো সুন্দর লাগছিলো হোয়াইটের উপর সেই গোল্ডেন পাড় সেই অপূর্ব সুন্দর তা দেখে যতজন আমাকে জিজ্ঞেস করেছে এই বেনারসিটা কোথা থেকে কিনেছো বা কি সুন্দর আর এমন সুন্দর তার গ্লেজ বা সে পরলে গায়ের সাথে এমন সুন্দর সেট হয়ে থাকে দেখতেও সুন্দর লাগে বা পরতেও সুন্দর লাগে তাই শাড়ি পরতে তো সবারই ভালো লাগে আর এই ধরনের শাড়ি বিভিন্ন মানুষই ভালোবাসেন যে পরতেও ভালোবাসে বিভিন্ন শাড়ি আছে তার মধ্যে তাঁতের শাড়িও খুব ভালো লাগে পরতে অনেক মানুষের তাই জন্যে শাড়ি তো খুবই ভালো লাগে আমার আর পরতেও খুব ভালো লাগে